আমি একটা বাগান মানে করেছি সেখানে মানে বাগানে চাষ করেছি সবজি যেমন মানে সবরকমের সবজি দেওয়া যায় যে বেগুন গাছ বা এমনি যেহেতু শাক সবজি এগুলো ফেলা হয়েছে সেখানে আমার তো সবসময় লক্ষ রাখা যায় না বাগানটার উপরে আমি তো আর অত আমাদের এখানে পাড়াগাঁয়ে মানে গোরু আছে ছাগল আছে হ্যাঁ এগুলোতেও মানে অনেক সময় খেয়ে ফেলে সেখানে তো আমার সবসময় লক্ষ দেওয়া দিতে পারি না সংসারে কাজকর্ম করতে হয় তারপর তো সেই বাগানের দিকে যেতে হয় তা হয়তো বাগানটা আমি রোপণ করে দিয়ে চলে আসলাম অতটা আর যেতে পারছি না এবার গিয়ে তো হয়তো একটু জল দিচ্ছি হ্যাঁ দিয়ে আবার চলে আসছি দেখে কিন্তু ছাগল গোরু এগুলো তো আছে সবার পাড়া গাঁয়ের ব্যাপার এগুলো আছে তা সেখানে আমার মানে ইঁদুরও আছে এগুলোতে গাছপালাগুলো নষ্ট করে দেয় হ্যাঁ ইঁদুর ইঁদুরও আছে গাছপালা নষ্ট করে দেয় ওগুলো তা সেখানে আমি মানে একটু জাল দিয়ে ঘিরে দিয়েছি জাল দেওয়ার ঘেরা থাকলে সেগুলো আর কি ঢুকতে পারবে না গোরু ছাগল ইঁদুর এগুলো ঢুকতে পারবে না বা খেতে পারবে না কাটতে পারবে না যাই হোক সেখানে আমি এরকম ঘিরে রেখেছি আর এবারে তার পরে কিছুদিন পর আবার ওদেরকে মানে গাছগুলো শাক সবজিগুলো বড় করার জন্য সেগুলো আমার সার দিতে হবে আবার একটু সার কিনে এনে লাগানো হয়েছে এইভাবে আমি মানে তারপর পোকা টোকা লাগলে গাছে তো মানে গাছ সবজি বলো গাছ বলো বড় হলে তখন তো পোকার উৎপত্তি হয় তা সেই উৎপত্তির জন্য আবার একটু মানে বিষ এনে ওষুধ এনে সেগুলোকে স্প্রে করলে পোকাগুলো আবার উড়ে পালায় বা অনেক সময় মরেও যায় এইভাবে মানে শাক সবজি এ